আমি আমার ছবি সাধারণত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে থাকি তার মধ্যে অন্যতম হলো ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম হচ্ছে সব থেকে উন্নত এখানে সবাই তাদের নিজেদের ছবি পোস্ট করে থাকে এবং এই সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করার ফলে তাদের আর্থিক অবস্থা বৃদ্ধি হয় কারণ এই সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করার ফলে অনেকের আর্থিক ব্যবস্থাও ও ভালো হয়ে গেছে কারণ এখানে থেকে এই অর্থ উপার্জন করা যায় এবং এর সঙ্গে সঙ্গে এই দুটি প্লাটফর্মে সঙ্গে সঙ্গে ইউটিউবও আছে যার মাধ্যমে আমরা ফ ফটো এডিট এ করার ভিডিও ও পোস্ট করে থাকি এবং এই দুটি প্ল্যাটফর্ম ছাড়া ইউটিউবে অনেক হ্যাঁ এগিয়ে গেছে ইউ অনেকে ইউটিউব এবং ইনস্টাগ্রামকে নিজেদের কেরিয়ার হিসেবে নিচ্ছে এবং এটা কোনো খারাপ নয় কারণ এখান থেকে অনেক মানুষ অনেকে চিনে থাকে একে অপরকে চেনার সুযোগ করে দেয় এই প্ল্যা এই প্ল্যাটফর্মগুলির এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজেদের ছবি পোস্ট করলে এখনে অনেক অনেকে মানুষ চিনে এবং অনেক ফলোয়ার হয় এবং তাদের মাধ্যমে সবাই এ একে অপরকে চিনতে পারে এ কারণে ইনস্টাগ্রাম এবং ফেসবুক এই দুটি এ সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে মানুষ অনেক বেশি অ্যাকটিভ থাকে এবং তারা তাদের হ্যাঁ কাজ হ্যাঁ করে যায় এটা হচ্ছে এক রকম কাজ করার জায়গা যেখানে মানুষ তাদের ওয়ার্ক দেখায় এবং তাদের প্রফেশানাল যে কীরকম আছে সেটা দেখিয়ে অর্থ উপার্জন করে নিয়ে যায় এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কোনো কোনো দিকে ভালো আবার কোনো কোনো দিকে খারাপ কিন্তু সাধারণত এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এ অনেকেরই অনেক ভালো মানে বেশি কেরিয়ার করে তুলেছে অ একটা সরকারি চাকরি যতোটা অর্থ দিতে পারে না কিন্তু এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তার দ্বিগুণ বেশি অর্থ উপার্জন করা যায় সেই জন্য অনেক ব্যক্তি এ এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে তাদের কেরিয়ার হিসাবে নিচ্চে এবং তাদের ফলোয়ার বাড়িয়েই যাচ্ছে আমি সাধারণত এই সোশ্যাল এই দুটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফটো ছেড়ে থাকি এবং আমি স পাশাপাশি ইউটিউবও করি ইউটিউবে আমি আমার ছবি পোস্টের ভিডিও আপলোড করি তার সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম এবং ফেসবুক এই দুটো প্ল্যাটফর্মে আমি ছবি ছাড়ি যাতে আমি চাই যাতে এ সবাই আমাকে চিনুক এবং সবার কাছে আমার কাজ পৌঁছে যাক যে আমি কিরকম কাজ করছি এই সোশ্যাল মিডিয়াতে ভালো কাজ করে থাকি সে সব সব মানুষের কাছে পৌঁছোক এবং যাতে তারা দেখে আমাকে আরো বেশি উৎসাহিত করে পরবর্তীকালে যেন আমি আরও ভালোভাবে এই কাজ করে থাকতে পারি এই জন্য আমি আমার ছবি খুব ভালোভাবে এ পোস্ট করি এবং তার সঙ্গে সঙ্গে অনেক ভিডিওও পোস্ট করে থাকি